বাংলা ভাষা একটি প্রাচীনতম ভাষা যেটা আমাদের মাতৃভাষা আমি একজন বাঙালি এবং বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসি বহু বাধা বিঘ্ন পেরিয়ে ক্রমশ এই ভাষা বিকশিত হচ্ছে একটি দেশ ও জাতির উন্নতিতে সামগ্রিক উন্নয়নের স্বার্থে মাতৃভাষা ভীষণ গুরুত্ব যেটা আমরা বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি বাংলা ভাষার বাঙালি হিসাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি তিনি অনেক বাংলা ভাষায় হচ্ছে কবিতা গান আমাদেরকে দিয়েছেন বাংলা ভাষা নিয়ে আমরা ভীষণ গর্বিত বাংলা ভাষা কোনো জাতির সামাজিক অর্থনৈতিক বা ঐতিহাসিক পটভূমি তার নিজের মাতৃভাষার মাধ্যমে প্রফলিত পায় বাংলা ভাষা হচ্ছে আমাদের কাছে একটা আবেগ বাংলা ভাষাকে আমরা খুব ভালোবাসি এবং বাংলা ভাষা নিয়ে প্রচুর জিনিস আমাদের প্রচুর জিনিস আমরা ভা বাইরে গিয়ে যেমন বাংলা ভাষার ভালোবাসাটাও পাই বাংলা ভাষারকে খুব মিষ্টি বলে আমাদেরকে বলা হয় এবং লন্ডনেও বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে বাংলা ভাষাকে ধরে রাখার জন্য আমাদেরকে আরও ভালোভাবে বাংলা ভাষাকে প্রয়োগ করে বাংলা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলা ভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে বাংলা ভাষায় আরও সুন্দর সুন্দর গান মুভি বাংলা ভাষার বাঙালির অনেক মুভি আছে যেখানে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পুরো ভারতবর্ষে পুরো ইন্ডিয়াতে প্লাস হচ্ছে তোমা আপনার পুরো পৃথিবীতে আমরা প্রচুর জিনিস বাংলা ভাষাকে নিয়ে মুভিতে এবং গানে আমরা প্র থেকেই খুব ভালো অ্যাওয়ার্ড পেয়েছি তো বাংলা ভাষাকে এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারি বাংলায় আরও ভালো ভালো কাজ করতে হবে বাংলায় আরও ভালো ভালো মানুষকে দিতে হবে বাংলা ভাষা দিয়ে কাজের মাধ্যমে তো সেই হিসাবে আমরা বাংলা ভাষাকে সংরক্ষিত করতে পারি